হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি কন্যাপুর হাইস্কুল থেকে বলছি গোপাল স্যার আপনি কি ডাক্তার বলছেন হ্যাঁ বলছি আপনার মেয়ের একটু প্রবলেম হয়েছে সে পিটি করতে করতে হঠাৎ মাঠে পরে যায় মাথা ঘুরে গিয়ে তো পুরো অসুস্থ হয়ে আছে এখন কান্নাকাটি করছে আর বাড়ি যেতে চাইছে আপনি কি আসতে পারবেন হ্যাঁ সকাল থেকে আপনি বলছেন অসুবিধার মধ্যে ছিলো না কিন্তু আমাকে এখন ও জানালো যে সকালবেলায় নাকি ও বমি করেছে

আপনাকে তো একটু চেক করা উচিত না যে আপনারই যেহেতু আছে মেয়ে আপনাকেই দেখা দরকার ঠিক করে যে কেমন ও সিচুয়েশানে আছে স্কুলে আসতে পারবে কি না কারণ স্কুলটা তো মেন ব্যাপার নয় না শরীরটার জন্য সবকিছু আমরা সবকিছু করি না এখন ও ঠিক আছে ওকে নিয়ে যাওয়া হয়েছিলো হসপিটালে সামনে আমাদের আর ওকে ট্রিটমেন্টও করা হয়েছে তো ডক্টর তো তেমন কিছু বললো না ডক্টর বলেছে যে পুরো এনার্জি আছে তো থেকে একটু দূরে থাকতে হবে এবং হয় ঠিক করে খাবার দাবার খায়নি সেজন্য মাথা ঘুরে পড়ে গেছে ডক্টর আমাদেরকে এটাই বললো তো বাকি ওকে আমি যেটা আমাদের স্কুল থেকে ওষুধ দেওয়া হয়েছে ওকে মেডিসিন দেওয়া হয়ে গেছে বাকি ও এখন ঠিক আছে কিন্তু একটু কান্নাকাটি করছে যে ঘর যাবে বলে কারণ বুঝতেই পারছেন এখন একটু বাচ্চা তো এগুলো তো একটু আপনি দেখুন আপনি প্লিজ একটু দেখুন কারণ আপনি যদি একটু না ইয়ে করেন তাহলে ও তো এখন মানে কান্নাকাটি করে পুরো স্কুল মাতিয়ে রেখেছে আর ওর যেহেতু মানে হ্যাঁ আপনি একদম একটু দেখুন আর বলছি যে ও কি কোনো ডেলি মেডিসিন কিছু নেয় না ও ডেলি মেডিসিন নেয় তো একটু বলে দেবেন নাহলে আমরা ওকে একটুখানি খাইয়ে দেবো আচ্ছা আচ্ছা আপনার ব্যাপারে পুরোটাই বলা ভালো হবে এটাই যে ও একটু আসলে মাথা ঘুরে পরে গেছিলো তো এই জন্য একটু হাতে একটু ছড়ে গেছে তো বাকি এইগুলো ট্রিটমেন্ট করা হয়ে গেছে জাস্ট ঠিক করে রাখবেন ওকে

হ্যাঁ একটু জলদি পৌঁছানোর চেষ্টা করবেন কারণ আর তো বেশিক্ষণ নেই আর আধ ঘন্টা আছে সেই জন্যেই বলছিলাম হ্যাঁ হ্যাঁ আপনি যোগাযোগ করার চেষ্টা করুন আর ওকে চোখে চোখে রাখবেন আর যত জলদি পারবেন ওকে একটু ডাক্তার দেখান কারণ আমার যতটা মনে হচ্ছে ডাক্তারের পরামর্শ শুনলাম যতটা মনে হচ্ছে যে ওর একটু হেলথের প্রবলেম আছে আর যেহেতু বলছে ডক্টর তো একটু ওকে একটু দেখবেন যাতে বেশি না ইয়ে করে ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে